আমি আঁকার জন্য নির্দিষ্ট কোনো স্কুল বা কলেজে আঁকা শিকি নি কারণ আমি নিজের বাড়ি থেকেই আঁকতাম এবং আমি আঁকার জন্য কোনো মাস্টার বা শিক্ষকও বা কোনো টিউশনও নিই নি নিজের বাড়িতে গার্জেনদের কাছেই আমি আঁকা শিখতাম কারণ আমি আঁকাটা অতো আঁকা অতো পছন্দ করতাম না তাই আমি যেটুকুই আঁকতাম নিজের বাড়িতে নিজের গার্জেনদের কাছেই আমি আঁকা শিখতাম এবং আমি সেখান থেকেও অনেক কিছু ভালো ভালো ছবি এঁকেছি আঁকতে শিকেছি এবং এ সেই আঁকার জন্য আমি অনেক আঁকার কম্পিটিশানে প্রাইজও পেয়েছি এবং আমি বিভিন্ন রকম কলেজে এমন কোনো কোর্স অত আমার ভালো জানা নেই যেখান থেকে শিল্পীদের সা আঁকার কোনো রকম সাহায্য করি বা কোর্স হয় বলে আমার জানা নেই এবং আমি আমার শিল্পের কর্ম জীবনে অনেক কিছু আকাঙ্খা এবং বেশ কিছু লক্ষ্য আমার ছিলো যার জন্য আমি অনেক কিছু বর্তমান জীবনে প্ল্যান করে রেখেছি যেমন আমি ধরুন এই বাড়ি এর বাড়ি থেকেই আঁকার প্র্যাকটিস করে বিভিন্ন রকম কম্পিটিশনে বা বিভিন্ন রকম অনুষ্ঠানে আঁকার জন্য অনেক কিছু বেশ কিছু প্রাইজ পেয়েছি তাই আমার বাড়ির লোক আমাকে বাড়ির মানুষজন আমাকে বলেছিল যে আমি আমার কোনো একটা আঁকার টিচার নিই বা কোথাও আঁকার জন্য প্র্যাকটিস করি কিন্তু আমি সেখান থেকে করি নি কারণ আমি ছোটোবেলা থেকে নিজের গার্জেনদের কাছেই আঁকা শিখেছি তাই আমি নিজের বাড়িতেই বিভিন্ন রকম আঁকা প্র্যাকটিস করতাম এবং স্মার্টফোন দেখে আমি বিভিন্ন রকমভাবে আঁকার প্র্যাকটিস করেছি কারণ এখন বর্তমান প্রযুক্তিতে ইউটিউব বা কোনো রকম অ্যাপ্সের মাধ্যমে বিভিন্ন রকম আঁকা প্র্যাকটিস কোত ভিডিও দেখে আঁকা প্র্যাকটিস করেছি এবং আমাকে সে আঁকাগুলিতে আমার গার্জেনরা অনেকভাবে সাহায্য করেছে